ভারতে চা একটি জনপ্রিয় পানীয় যা বিভিন্ন উপায়ে উপভোগ করা যেতে পারে আমি বাড়িতে চা বানানোর জন্য একটি সাধারণ পদ্ধতি ব্যবহার করি প্রথমে আমি চায়ের উপকরণগুলি জোগাড় করে নিই যেমন য কাপ চা বানাবো তার হাফ হাফ জল দিয়ে দিই এক কাপ চা বানানোর জন্য এক কাপ জল এক চা চামচ চা পাতা এবং এক চা চামচ চিনি এবং তাতে হাফ কাপ দুধ এবং একটি সস প্যানে প্রথমে জল ফুটিয়ে নিই এবং ফুটে ওঠা জলে চা পাতা দিই এবং তারপরে চিনি এবং দুধ যোগ করি চায়ের স্বাদ অনুসারে চিনি এবং দুধের পরিমাণ সামঞ্জস্য রাখি এবং তারপর সেটি আমরা গরম গরম খেয়ে থাকি এই পদ্ধতিটি দিয়ে আমি একটি মজাদার এবং সুস্বাদু কাপ চা তৈরি করতে পারি আমি চা পাতাগুলির পরিমাণ এবং ফুটানোর সময় পরিবর্তন করে চায়ের স্বাদ সামঞ্জস্য করতে পারি এবং চায়ের সাথে বিভিন্ন ধরনের দুধ এবং চিনিও ব্যবহার করতে পারি এবং চা করার জন্য সর্বদা ভালো মানের চা পাতা ব্যবহার করতে হবে চা পাতাগুলি ফুটন্ত জলে যোগ করতে হবে এবং চা পাতাগুলি ফুটানোর পর তাদের বেশিক্ষণ নাড়াচাড়া করা চলবে না কারণ এটি চায়ের স্বাদ নষ্ট করতে পারে চায়ের স্বাদ অনুসারে চিনি এবং দুধের পরিমাণ দিতে হবে

তারপরে চায়ে চিনি চিনিটিও আপনার নিজস্ব পরিমাণ মতো আপনি দিতে হবে এবং তারপরে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর চা তৈরি হয়ে যাবে এবং তারপরে আপনারা গরম গরম এটি পান করতে পারেন চা হলো আমার পছন্দ এবং পছন্দগুলির উপর নির্ভর করে আমি আমার নিজস্ব চা বানানোর পদ্ধতি তৈরি করতে পারি